হ্যাঁ বাচ্চু মোবাইল বলুন কিছু বলছেন হ্যাঁ তো মোবাইল কি কম্পানির নেবেন পনেরো হাজারের মধ্যে ধরে নিন অনেক মোবাইল আছে ঠিক আছে রেডমি আছে রিয়েলমি আছে ভিভো পাবেন হ্যাঁ তারপরে ভালো ভালো ব্র্যান্ডের আছে এবার ধরে নিন পনেরো হাজারের মধ্যে আপনি যদি আবার সেকেন্ড হ্যান্ডে যান তাহলে আপনাকে আমি আই ফোন পর্যন্ত দিয়ে দিতে পারি নতুন ঠিক আছে নতুন তাহলে নেবেন অসুবিধা কিছু নেই পনেরো হাজারের মধ্যে ভালো ভালো সেট আছে আপনি আসুন না দোকানে এবার পছন্দ অপছন্দের ব্যাপার আছে তো ধরুন এগুলো ফোনে তো আর রেট বলা যায় না আপনি তো এখন শিক্ষিত ছেলে অনলাইনে তো আপনি রেট দেখতেই পাচ্ছেন এবার কালার কি কালারে কোনো ব্যাপার আছে নাকি যে এই কালার নেব কালার হিসেবে আবার দাম দর একটু বেশী কম হওয়ার ব্যাপার আছে বুঝলেন তো ছয় একশো আঠাশে আপনাকে খুব ভালো একটা আমি মোবাইল দিয়ে দেব আপনি চলে আসুন ওই আপনার রেডমিরই একটা আছে ছয় একশো আঠাশ রেডমি নেট নোট টেন ম্যাক্স প্রো ঠিক আছে আপনি আর এক হাজার বাড়িয়ে দেবেন আপনাকে একটা ভালো মোবাইল দেব মোটামুটি ধরে নিন এক বছরের মধ্যেই হ্যাং করা শুরু করে শুনছি কিন্তু এই মোবাইলটা খুবই ভালো অন্যান্য মোবাইল এক বছরের মধ্যে হ্যাং করে হ্যাঁ ভিভো রাখি ভিভো রাখি ভিভোর ধরে নিন ওই ইয়ে সেটটা হ্যাঁ ভিভোর নাম আছে এটা কিন্তু ঠিকই বলেছেন আপনি হ্যাঁ ভিভোর নাম আছে কারণ ভিভো বেশীরভাগ মেয়েরা দেখেছি ভিভোটাই ব্যবহার করে জানি না আপনার কোনো গার্লফ্রেন্ড আছে কিনা দেখবেন জিজ্ঞেস করবেন দেখবেন ভিভোটা কিন্তু ভালো মেয়েদের জন্য বুঝতে পেরেছেন আর কিছু আমার দোকান ধরে নিন মানে আমরা তো এখনো ডাক্তার হইনি যে আমার দু দিন সপ্তাহে বসব বা চারদিন বন্ধ থাকবে আপনার ধরে নিন যে কোনোদিন আসবেন কোনো অসুবিধা নেই

পরশু দিন করে হ্যাঁ চলে আসুন যখন খুশি চলে আসুন মোটামুটি দশটার আগে ঢুকবেন আরে ভাই আমার ভিভোর হোলসেলার ভিভো কম্পানি আমাদের কাছে সমস্ত প্রোডাক্ট সমস্ত মাল থাকে বুঝতে পেরেছেন তো আপনার বাড়িটা যেন কোথায় বর্ধমানেই বাড়ি ও সেক্ষেত্রে আসতে আপনার ক মিনিট লাগবে মোটামুটি মোটামুটি আসতে আমার এখানে পায়ে হেঁটে না সাইকেলে সাইকেলে কুড়ি মিনিট আচ্ছা সাইকেল যদি আপনার লিকফিক হয়ে যায় তখন আপনার ক মিনিট পঁয়ত্রিশ মিনিটের মধ্যে পৌঁছে যাবেন আচ্ছা ঠিক আছে আপনার কি তাড়া আছে আপনি একটু তাড়াতাড়ি কথা বলছেন মনে হচ্ছে বেশ ঠিক আছে তাহলে আসুন ঠিক আছে হ্যাঁ রাখুন রাখুন